হ্যালো হ্যাঁ বল কীরকম খবর পড়াশোনা কেমন চলছে হ্যাঁ আমি তো ভাবলাম আর্টস নিয়ে পড়ব কোন বিষয়ের মধ্যে তুই নিবি তাহলে ভূগোল হ্যাঁ ভূগোলও খুব ভালোই হবে আমিও ভেবেছি আমি বেঙ্গলি ভেবেছি হ্যাঁ আমাদের এইখানে জগন্নাথ কিশোর কলেজটা খুব ভালো হবে ওইখানে পড়াশুনা খুব ভালো চলছে ওইখানে তো ওইখানেই ভর্তি হব আরে সামনে হবে তাহলে তো খুবই ভালো আসলে সামনে হওয়াটাই বেটার এখনও তো সেরকম নেওয়া হয়নি আর স্যারকে বলেছি স্যার বললেন যে এই বিষয়ে হয়ে যাবে তো চলে আসব দেখি স্যার একটা টাইম বলবে সময় বলবে ওই সময়ে যাব আমি গিয়ে কথা হবে স্যারের সাথে হ্যাঁ আসলে একটা স্যারের কাছে নিয়ে নেওয়াটাই ভালো হবে হুম পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যেতে হবে সেইজন্য স্যারকে তো বলতেই হবে আর স্যারের সাথেই আমাদেরকে স্যার যেভাবে বোঝাবেন সেভাবে আমাদেরকে বুঝে বুঝে জিনিসগুলো করতে হবে আর পড়াশোনাটা খুব ভালোভাবে এগোতে হবে তাহলে মানে কবে থেকে হবে তোমাদের আমাদেরও ওই কিছুদিন পরেই হবে দিয়ে ভর্তি তো হতেই হবে দিয়ে ভর্তি হয়ে যাওয়ার পর ক্লাস চলবে আমাদের সেই হিসেবে আমাদেরকে করতে হবে হুম আসলে খুব তাড়াতাড়ি হলে ভালো কারণ পড়াশোনার সাথে আমরা যতটা জড়িয়ে থাকব তত আমাদের হেল্প হবে আচ্ছা তাহলে এখন কী করছিস আচ্ছা ঠিক আছে চল অনেকক্ষণ তো কথা হল তাহলে এবার আবার পরে কথা হবে ঠিক আছে রাখছি তাহলে না